পশুপালনে কৃষকরা যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হন সেগুলো হলো কৃষক পশুদের জন্য পর্যাপ্ত খাবার এবং কিছু অর্থ তো সরকার যদি পশুদের জন্য কিছু খাবার এবং কৃষকদের হাতে কিছু অর্থ দিয়ে সাহায্য করে তাহলে মনে হয় তাদের আর এই চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে উঠতে হবে না এবং তারা সেগুলো কাটিয়ে উঠতে পারবে কিছুদিনের জন্য যদি দূরে থাকি পশুদের দেখাশোনা করবে কি তো আমার পশু দেখাশুনার জন্য কোনো লোকজন রাখা নেই কারণ আমি কিছুদিনের জন্য দূরে থাকলে আমার বাবা মাই সেটা দেখাশোনা করে আর প্রাণী সংক্রান্ত কোনো খারাপ দুর্ঘটনার সম্মুখীন হ্যাঁ প্রাণী সংক্রান্ত খারাপ দুর্ঘটনার সম্মুখীন হয়েছি আমি কারণ আমি একটি কুকুর পুষতাম তো আমাদের বাড়ির সামনেই ছিল মেন রোড তো রাস্তা পা পারাপাড় হওয়ার সময় তো একটা বাসে ধাক্কা লেগে একটি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো সেই বিষয়টার জন্য আমি খুবই দুঃখ পাই আজও যখনই সেই ঘটনাটি মনে পড়ে খুবই কষ্টজনক একটা ব্যাপার হয় আর কি তো যখনই সেই ঘটনাটি মনে পড়ে মনটা কেঁদে ওঠে